স্ট্যাম্প এবং পুরোনো দিনের পয়সা সেই সঙ্গে বিভিন্ন দুষ্প্রাপ্য শিলা সংগ্রহের শিক্ষাগত মূল্য অপরিসীম আমরা পুরোনো দিনের পয়সা বা শিলা থেকে বহু পুরোনো ইতিহাস আমরা জানতে পারি এবং সেই শিলা বা সেই পয়সার যে সাল উল্লেখ থাকে সেই সালের ইতিহাস সম্পর্কে আমাদের অনেক ধ্যান ধারণা জন্মায় এবং বিশেষ করে ওই শিলাগুলো বা ওই পয়সার একটা আলাদা অ্যান্টিক মূল্যও আছে যা নিয়ে যারা এই অ্যান্টিক জিনিস সংগ্রহকারী তাদের মধ্যে বিস্তর সমস্যাও তৈরি হয় এবং অনেকের এইগুলো নিয়ে একটা হবি আছে এগুলোকে সংগ্রহ করে রাখার ভবিষ্যতে পুরোনো দিনের যে শিলা বা পয়সাগুলোকে সংগ্রহে রেখে তারা আরও পরবর্তী প্রজন্মকে দেখাতে চায় আগেকার দিনের ইতিহাস সম্পর্কে